সেলাই আমরা ছোটোবেলায় স্কুলে শিখেছি আসন সেলাই বা রুমাল সেলাই গেঞ্জি সেলাই এখন ওই সবের আর চাহিদা নেই এখন সব বিক্রি হয় কিনে নেয় কিন্তু কাঁথা সেলাই আমরা এখন করি সূচ সুতো দিয়ে কাপড়গুলো জুড়ে কাঁথাগুলো সেলাই করি কিছুটা সময় যায় অনেক সময় যায় দু তিন দিন চার দিন ধরে এখন সেলাই করতেই হয় করতেই হয় ওই জন্য এখন আর ভালো লাগবে না কাঁথা সেলাই করতে সেই কাঁথাগুলো সেলাই করার মানে ঘাড় কন কন করে চোখের সমস্যা হয় ওই জন্য আবার কাঁথা সেলাইও উঠে যাচ্ছে তারপরে আর কী করবো এখন ওই করি কাপড়গুলো জমে জমে থাকে এগুলো কাঁথা সেলাই করা হয় ওগুলো গায়ে দিতে লাগবে তো ওই জন্য আবার কাঁথা সেলাই করি এখন আসন সেলাই ও গেঞ্জি সেলাইগুলো গেঞ্জিগুলো তো এখন পরে না আসন সেলাইও সে আছে ওই দুটো চারটে করি মাঝে সাঝে করি রুমাল সেলাই আর তারপরে ঘরের কাজ থাকলে আর কতো সেলাই করবো করতে করতে সময় যাবে সে রাত্রে হয়তো কিছুক্ষণ আবার বসলুম কাঁথা মানে রুমাল ইয়ে মাফলার এইগুলোই বোনা হয়